আমি কিছুদিন আগে আমার বাড়ির একজন অসুস্থ হওয়ার কারণে তাকে আমার বাড়ির পাশের গ্রামীণ হসপিটালে আমি নিয়ে গিয়েছিলাম সেখানে নিয়ে গিয়ে আমি প্রচুর আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ চিকিৎসা ব্যবস্থার কোনও উন্নতি সেখানে নেই সেখানকার হসপিটালে চারপাশ ছিল খুবই নোংরা অপরিষ্কার পরিচ্ছন্নতার কোনও ব্যাপার নেই সেখানে সাধারণ মানুষ গেলে অস্বাস্থ্যকর পরিবেশে আরও অসুস্থ হয়ে পড়বে এমনকি আমার বাড়ির যাকে আমি নিয়ে গিয়েছিলাম তিনি ছিলেন খুবই শ্বাসকষ্টে ভুগছিলেন ওনার তখনই অক্সিজেনের প্রয়োজন ছিল আমি যখন ডাক্তারকে গিয়ে বলেছিলাম ওনাকে এখনই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে তখন ডাক্তার আমাকে জানিয়েছিলো যে এই হাসপাতালে কোনও অক্সিজেনের ব্যবস্থা নেই তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে যদি কোনও মানুষ হয় এরকম অসুস্থতার সম্মুখীন হয়ে হসপিটালে আসে তাহলে তার অবস্থা কীরকম হবে তাই এইরকম হসপিটালে অবশ্যই অক্সিজেন ব্যবস্থা সরবরাহ করা খুবই প্রয়োজন নইলেও অনেক মানুষকে শ্বাসকষ্টের কারণে মারা যেতে হতে পারে